কঠোর গ্রীষ্মে গাছপালা মারা যায় শীতকালে হালকা রোদের কারণে গাছপালা খুব ভালো হয় মরে না আমি শীতকালে যে সবজি চাষ করি তাতে বিকেলবেলা সকালবেলার দিকে জল দিই প্রয়োজনে মাটিও গাছের গোড়াতে দিই তারপরে এর গাছে পোকা লাগলে সেই সেখানে বিষ দিতে হয় বিভিন্ন রকমের সবজির চাষ হয় পালং শাক ফুলকপি বাঁধাকপি মূলো শাক আরো বিভিন্ন রকমের শাকপালা হয়